হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি কে ও হ্যাঁ বলো দাদা বলো হ্যাঁ কেটে যাচ্ছে আর কি এই তো পৌষপার্বণ সামনে বুঝতেই তো পারছো ধান তোলার মুহুর্ত এখন কি আর কাজের তো প্রচুর চাপ কাটছে আর কি তোমার কী অবস্থা বলো ধান টান কাটা হলো কেন তোমাদের কি এখনও ধান যায়নি মাসে ধান ছিল না কতো ধান লাগিয়েছিলে তবু তো হয়ে যাওয়ার কথা গো আমার আচ্ছা আমারও তোমার ওই মহারাজটা লাগিয়েছিলাম তোমরা কি লাগিয়েছিলে তোমার ফলন আশা করছি তোমার হয়ে যাবে মন পেরিয়ে যাবে পয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ঢুকে যেতে পারে কাঁচা অবস্থায় মেশিন কেটে যেগুলো নিয়ে আসছে পঞ্চাশ পেরিয়ে যাচ্ছে বুঝলে হ্যাঁ গরু তো রয়েছে এখন তো লেবার পাওয়া যেতে চাইছে না লেবার পাওয়া তো যেতেই চাইছে না তারপরে যাও পাওয়া যাচ্ছে তার উপর যে মূল্য বলছে তাতে করে প্রফিট হচ্ছে না এবারে যার যা গরু রয়েছে কিছুটা তো মেশিন দিয়ে তোমাদের ওইদিকে কী অবস্থা না না ও গরু তো থাকতেই হবে গরু হিন্দু ঘরে গরু না থাকলে আর কি চলে বলো না গরু তো চাই তোমার ইয়ে হয়েছে তা কাজের তো চাপ রয়েছে আর সবজি তোমাদের ধানে কীরকম রোগ জ্বালার প্রকোপ কীরকম মাজরা তোষক তো দিতে পারো ভালো এখন তো ভালো ভালো টেকনোলজির ভালো ওষুধ বেরোচ্ছে গো দিলে তো কাজ হয়ে যায় খারাপ নয় কী বলো তো সাপের টাপের জন্য জানো কত তো সাপ টাপ ধান জমি না রিস্ক হয়ে যায় ওই জন্য তো লোক ওষুধ দিতেও ভয় করছে নাহলে ওষুধেও তো কাজ হয়ে যায় আর ভিটামিন টিটামিন দিলে না কি ভিটামিন বোরন আমাদের তো ধরো তোমার এখানে গোল্ড অ্যাওয়ার্ড এই সমস্ত কিছুই ব্যবহার করে দুবার তিনবার যে যেরকম পারছে যা পারছে দিয়ে দিচ্ছে জানো কি বলবে এখন তো দিনের দিন বেড়ে যাচ্ছে এইসবের প্রকোপ হ্যাঁ মেলার আগে তো কাটতেই হবে মেলার আগে না কাটলে কী করে কী হবে বলো সামনে তো নবান্নের কীরকম কী ব্যাপার উৎসব তার আগে তো কাটতেই হবে সবজি টবজি কী লাগিয়েছো না আমাদের তোমার ধরো ওই ধনা পালং তোমার পিঁয়াজ ফুলকপি বাঁধাকপি যেমন তেমন কিছু বিক্রি টিক্রি হওয়ার সবরকমই অল্প অল্প করেও লাগানো রয়েছে বুঝলে ঠিক আছে আমাদের এই সামনে পূজা নবান্নে আসবে গো ভালো তো দেখেছো তো কীরকম অনুষ্ঠান উৎসব বউদিকে সুদ্ধ সবাইকে নিয়ে আসবে হ্যাঁ সকলকে নিয়ে চলে আসবে আর ভালো থাকবে আসবে তাহলে বুঝলে হ্যাঁ রাখছি